আমার পাখি দেখার একটি প্রিয় জায়গা বলতে কলকাতার ইকো পার্ক সেখানে পাখিদেরই একটা আলাদাই এলাকা আছে মানে সেখানে সবরকম পাখিদের নানা পাখিদের এক একসাথে করে রাখা হয় সেখানে গেলে নানারকম ধরনের পাখি দেখতে পাই নতুনত্ব পাখি অনেকের নামও জানিনা কিন্তু দেখতে খুব ভালো লাগে তাদের আওয়াজ তাদের কিচিরমিচির শুনতে খুব ভালো লাগে